প্রাচীন বা মধ্যযুগে ভারতবর্ষের বেশ কিছু রাজা আমরা রাজাদের কথা শুনেছি মানে স্কুলের পাঠ্য বইয়ে পড়েছি যে এরম বিখ্যাত সম্রাট সম্রাট অশোক শাহাজাহান এছাড়াও বাবর আকবর মুঘল সম্রাট বাবর আকবর জাহাঙ্গীর এই সমস্ত রাজাদের কথা শুনেছি ভারতীয় ইতিহাস আমাকে খুব সুন্দরভাবে অ অভিভূত করে কারণ এইখানে এই ভারতবর্ষের ইতিহাস পড়তে গিয়ে আমাদের প্রাচীন মধ্যযুগে বিভিন্ন যে সমস্ত বংশধর এবং বংশধররা রয়েছে তাদের বিভিন্ন ইতিহাস আমরা পড়েছি আধুনিক যুগে যখন ভারতবর্ষ প্রায় দুশো বছর ব্রিটিশ অধীনতে অধীনতে থাকার পর যখন আধুনিক যুগে আমরা দেখছি যে স্বাধীনতার আন্দোলন সেইগুলো খুবই অভিভূত করেছে আমাকে এবং এই সমস্ত ইতিহাস জানার ফলে এবং ভারতবাসী হিসেবে নিজেকে খুব গর্বিত মনে করি যে যে সমস্ত স্বাধীনতা আন্দোলনকারীদের নাম জেনেছি তাদের স্বাধীনতা আন্দোলনে তাদের অবদান তো এই সমস্ত ঘটনাগুলো অবশ্যই আমাদের জ্ঞান আরোহণ করতে সাহায্য করেছে